ছয় নয় দু হাজার এগারো বারো এগারো দুহাজার বারো দশ দুই দু হাজার চোদ্দো পাঁচ চার দু হাজার আঠারো সাত পাঁচ দু হাজার কুড়ি